আমরা পুরীর জগন্নাথ দেবের মন্দির যাই সেখানে আমরা শীতকালে যাই সেখানে আবহাওয়া খুব ভালো থাকে ও মানুষের একটি সৌন্দর্যময় জায়গা সেখানে মানুষ যাতায়াত করে